আমাদের গ্রামের মানুষজন বেশিরভাগই এখন জিও বা এয়ারটেল কোম্পানিকে বেশি পছন্দ করে কারণ এই যে সিমগুলো এই সিম কার্ডগুলো সব জায়গাতে নেটওয়ার্ক থাকে ফলে তারা সেইগুলোই ব্যবহার করে প্রথমত এয়ারটেল একটু দামি হওয়ায় অর্থাৎ এয়ারটেলের যে প্যাকগুলো সেইগুলো একটু খুব দামি হয় তার চেয়ে তার তুলনায় জিও কিন্তু আমাদেরকে একটু সস্তায় সুযোগ সুবিধা দেয় ওই জন্য বেশিরভাগ মানুষ জিওটাকেই পছন্দ করে আর জিওর নে ইন্টারনেট বা জিওর যে টাওয়ার সেটা কিন্তু সব জায়গাতেই থাকে ওই জন্য মানুষজন জিওটাকে বেশি পছন্দ করে এবং তারা চেষ্টা করে যে কম পয়সাতে অর্থাৎ সবচেয়ে কম দামে যে প্ল্যান অর্থাৎ যেমন তার মধ্যে রয়েছে দুইশত উনচল্লিশ টাকা সেই প্ল্যানটা ব্যবহার করে বেশিরভাগ মানুষেই তার ফলে যেহেতু সেই দুশো উনচল্লিশ টাকার প্ল্যান সেটা এক মাসের থাকে ফলে এক মাস পরে তারা রিচার্জ করতে পারে আর সেটাই ব্যবহার করে সবাই তার মধ্যে যদি কেউ যার কাছে একটু বেশি মানে আর্থিক অবস্থা ভালো তারা দুই তিন মাসের প্ল্যান কিন্তু একবারে রিচার্জ করেন বাকি লোকজন সবাই দুশো উনচল্লিশ টাকা বা তারও কম যদি থাকে কিছু সেগুলো ব্যবহার করে সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে যেটা হচ্ছে জিও এবং জিওকেই সবাই এখন পছন্দ করছে প্রাধান্য দিচ্ছে